আমি সাধারণত বাসন মাজার সাবান দিয়ে আমার বাড়ির সব থালা বাসন ধুই আগেকার দিনে যখন থালা বাসন মাজার জন্য কোনো সাবান ছিল না তখন আমি উনানের পাশ দিয়ে থালা বাসন মাজি কিন্তু এখন নানা রকমের থালা বাসন মাজার সাবান তৈরি হয়েছে তাই আমি সেই থালা বাসন মাজার সাবান দিয়ে বাসন মেজে তারপর থালা বাসনগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিই কখনো কখনো সাবান শেষ হয়ে গেলে আমি সার্ফ দিয়ে বাসন মেজে নিই তারপর জল দিয়ে ধুয়ে নিই আমি বিভিন্ন ভাবে তৈলাক্ত বাসন পরিষ্কার করি যেমন ধরুন প্রথমে বাসনগুলিকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপর সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে তৈলাক্ত বাসনগুলোকে পরিষ্কার করে নিই গরম জলে তেলের কণাগুলোকে আলগা করে দেয় তাই পরিষ্কার করা সহজ হয় যদি বাসন খুব বেশি তৈলাক্ত হয়ে যায় তাহলে আমি সোডা আর লবণ মিশিয়ে বাসন মাজি এটি তেল এবং ময়দা দূর করা সাহায্য করে বিভিন্নভাবে তেল ও গন্ধ দূর করতে সাহায্য করে তাই আমি গরম জলের সঙ্গে সাবান ভিনিগার মিশিয়ে সাবান ধুয়ে নিই লেবুর রস ও তেল কাটাতে সাহায্য করে লেবুর টুকরো বা রস বাসনে ঘষে নিলে তারপর জল দিয়ে ধুয়ে নিই আবার আমি কখনো কখনো তৈলাক্ত বাসনে ময়দা ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিই তারপর স্পঞ্জ দিয়ে ঘষে পরিষ্কার করে নিই এগুলো তেল শুষে নেয় আমি এই পদ্ধতিগুলো ব্যবহার করি খুব সহজে তৈলাক্ত বাসন পরিষ্কার করে করি